আমাদের এলাকায় মাছ ধরে বলতে কী কী মাছ ধরে মানে পুকুরেতে যে মাছ হয় বাটা মাছ সিল্ভার মাছ গ্লাস কাপ রূপচাঁদ মানে এই ধরনের মাছগুলো আমাদের গ্রামে এলাকায় পুকুরেতে হয় কোন কোন মাছটি সবচেয়ে বেশি হয় সবচেয়ে বেশি হয় তেলাপিয়া সিলভার বাটা রুই কাতলা মৃগেল এগুলো আমাদের বেশি বেশি হয় এই এলাকায় দাম বলতে কী বলুন দাম বলতে হচ্ছে গিয়ে বাটা মাছ একশো কুড়ি টাকা কেজি তেলাপিয়া একশো তিরিশ টাকা কেজি সিলভার মাছ আশি টাকা কেজি রূপচাঁদ মাছ দেড়শো টাকা কেজি এইভাবে দাম মাছের দাম হয় মাছ অনেক রকমের আছে মাছ মানে যেমন মাছ তেমন দাম যে মাছগুলো মানে বেশি দেখা যায় বেশিরভাগ তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছটা প্রচণ্ড আমাদের গ্রামে পুকুরেতে বেশি হয় তেলাপিয়া মাছ মানে কীভাবে বেশি হয় এমনি ধরো সিলভার মাছ ছাড়লাম বেশি হলো না যেগুলো ছাড়লাম সেগুলোই হলো কিন্তু তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছ যেমন আপনি যদি মানে দশ কেজি ছাড়েন মানে ও বড়ো হয়ে পেটে ডিম হয়ে ছানা বাচ্চা তুলে প্রচুর পুকুরেতে ভর্তি হয়ে যায় ভর্তি হয়ে যায় সেই ছানা বাচ্চা অনেক হয় হয়ে সে মানে যতটা তুমি দশ কিলো ফেললে বড়ো করে ছ মাসে বা ন মাসে বা এক বছরের ভেতরে তুমি বিক্রি করবে সেটা হয়তো পঞ্চাশ কেজি ষাট কেজি হবে দশ কেজি মাছের ভেতর থেকে ওগুলো প্রচণ্ড জন্মায় পুকুরে ফেললে ওটা প্রচণ্ড জন্মায় তেলাপিয়া মাছগুলো ডিমের থেকে ছানা তুলে পুকুর ভর্তি করে দেয় এই কারণে তেলাপিয়া মাছগুলো বেশি হয় টেম্পু মাছ বলে যেগুলো সাইফন মাছ বলা হয় টেম্পু মাছগুলো এমন টেম্পু মাছগুলো বেশ পুরোনো হয়ে গেলে ওগুলো ওরম ছানা তোলে টেম্পু মাছগুলো পুকুরে ছাড়লে বেশ বড়ো হলো হয়ে ওগুলো আবার মানে পেটে ডিম হলো ডিমগুলো ব পেটের মতো বড় হয়ে ডিম পানিতে ছেড়ে দিলো ছানা হয়ে গেলো সেইগুলো আবার ওগুলো ওর মাছ চরাতে থাকলো চরাতে চরাতে বেশ একটু বড়ো হয়ে গেলোর মা ছেড়ে দিল আবার কিছুদিন পর আবার পেটে বাচ মানে ডিম এলো আবার হচ্ছে ক সে আবার মানে গালের ওপর থেকে ডিমটা পাড়তে পাড়তে আবার ছানা জন্মালো এরকমভাবে তেলাপিয়া আর টেম্পু টেম্পু মাছ মানে সাইফন মাছ ওইগুলো ছানা বাচ্চা বেশি তোলে এই কারণে ওই মাছ দুটোয় বেশি জন্মায় আরও মাছগুলোও জন্মায়